হ্যাঁ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনটাইমেই পৌঁছে গেলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম বিফোর টাইম পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার কাছে না অ্যাকাউন্ট পে হবে না কারণ আমার অ্যাকাউন্টে ক্যাশ নেই তো আমি কি আপনাকে এমনি এখন হ্যান্ড ক্যাশ বা হাতে পে করতে পারি হাতে টাকা দিলে আপনি পে করতে নিতে পারবেন কারণ আমার না ঠিক গুগল পে বা ফোনপে ঠিকঠাক মানে ব্যালেন্স নেই বলে আমি ওটাতে দিতে পারছি না আর কি আপনাকে ওখানে অ্যাকাউন্টে আমার সেভাবে ব্যালেন্স নেই বলে তো কাইন্ডলি যদি ক্যাশে ভাড়াটা নেন তাহলে আমার খুব উপকার হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনিও আপনি আমাকে টাইমের আগে পৌঁছে দিয়েছেন থ্যাংক ইউ তার জন্য আর কি অনেকটাই আগে পৌঁছে দিতে পেরেছেন ঠিক আছে একটু দেখুন না যে আপনার কাছে যদি আমি সুবিধা হয় আমার আর কি ক্যাশে দিলে হ্যাঁ বুঝতে পারছি অ্যাকাউন্টে দিলে আপনার সুবিধা কিন্তু অ্যাকচুয়েলি অ্যাকাউন্টে আমার ব্যালেন্স নেই সেই জন্যে আপনাকে আমি দিতে পারছি না যদি একটু বলেন যে আপনাকে ক্যাশে দিলে হয়ে যাবে একটু দেখুন না চেষ্টা করে যদি ক্যাশে নেওয়া যায় আর বলছি আমার কাছে না পাঁচশো টাকার নোট আছে আপনি একটুখানি একটু খুচরো দেখুন না যদি আপনার কাছে খুচরো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই আপনাকে দুশো ত্রিশ টাকার মতন আমাকে ফেরত দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন না যদি আপনার কাছে হয় তাহলে খুব ভালো হয় আর কি দুশো ত্রিশ টাকা হবে খুচরো আপনার কাছে ও ও ঠিক আছে ঠিক আছে খুব ধন্যবাদ তাহলে ক্যাশে নিয়ে নিন দাদা তাহলে আমার খুব সুবিধা হয় হয়ে যাচ্ছে তো আপনার কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে এই নিন পাঁচশো টাকাটা নিন আমাকে তাহলে দুশো ত্রিশ টাকা রিটার্ন দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি দাদা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ